আমি একবার দীঘায় ঘুরতে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখেছিলাম সেখানে মোবনা বলে একটা হোটেল ছিল লিলুফা বলে একটা হোটেল লিলুফা বলে একটা হোটেল ছিল সেখানে আমরা ছিলাম সেখানে তার ভিতরের দৃশ্যগুলো খুব মনোরম দৃশ্য দেখার মতো খুব সুন্দর লেগেছে সেখানে গিয়ে আমাদের এবং সেখানে খাদ্য যেখানে সেখানে খাবারগুলো খুব সুন্দর খুব সুস্বাদু খাবারগুলো এবং খেতেও খুব ভালো লাগছে সেখানে ঘোরার অনেক জায়গা আছে সেখান থেকে ঘুরে ফাইভ স্টার হোটেল সেখানে খুব সুন্দর জায়গা দেখতেগুলো আমার তো খুব ভালোই লেগেছে সেখানে পর্যটকরা আসলে খুব ভালোই লাগে আরও ঘুরে বেড়াতে আনন্দ পায় খুব মনোরম দৃশ্য এবং আনন্দ উপভোগ করা যায় সেখানে গেলে দীঘায় আরও অনেক কিছু আছে দেখার জন্য আর আমার এর বেশি অভিজ্ঞতা নেই আমি তো সে রকম ঘুরতে যাই না কোনো জায়গায় এই বলে রাখছি আমি